হ্যাঁ ফার্স্ট টাইম আমি আমার লাইফে প্রথম যখন ট্রেনে উঠি খুব ছোট

তখন ভয় পেতাম ট্রেন যে একটা ট্রেন যাচ্ছে একটা ট্রেন ওইদিক থেকে আসছে এই বুঝি সামনাসামনি ধাক্কা লেগে যাবে তারপর দেখলাম আস্তে আস্তে সাইড হয়ে গেল একটা আর একটা লাইনে চলে গেল এটা একটা দারুণ ব্যাপার তখন একটা অনুভূতি তো তার পরে যখন মানে বড় হলাম ট্রেনে রোজই চড়তে হতো কোথাও বেড়াতে গেলাম বেড়ানোর কথাটায় পরে আসছি একটু ট্রেন সম্পর্কে বলি ট্রেনে এখন দু রকম ট্রেন একটা লোকাল একটা মেইল লোকাল ট্রেনটার এক মানে চড়ার একটা সম্পূর্ণ আলাদা সেটা প্যাসেঞ্জারের চাপ এখন লোকাল ট্রেন মানেই একটা খুবই প্যাসেঞ্জারের চাপ রোজ যারা দেখেছি নিত্যদিনে কাজে যায় তো কতটা কষ্টের চাপের ভিতরে কিন্তু তাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে আমি ওদের ভিতরে পড়ে যখন আমরা সাধারণ একটা প্যাসেঞ্জার যখন যাই তখন সেখানে মানে মানিয়ে নিতে হয় তারা রোজ যায় লোকাল ট্রেনে কাজের মানে পেটের একটা খিদের জ্বালায় কাজটা করতে হয় এবার সেখানে দেখেছি তারাও আমাদের মত সাধারণ নিত্যযাত্রীদেরকে মানিয়ে নেয় আর লোকাল ট্রেন বেশ মানে সিট হওয়াটা খুবই একটা চাপের ব্যাপার দাঁড়িয়েই বেশিরভাগ দিন যেতে হয় মেইল হলো মেইলটা হচ্ছে মানে রিজার্ভেশন টিকিট এ সি রুম হয়ে মানে এ সি কম্পার্টমেন্ট হয়ে গিয়েছে এখন নর্মালও আছে এ সি আছে তো ওটায় চড়ার মজা একটু আলাদা কারণ বাইরে যাওয়া একটা ডিস্ট্রিক্ট থেকে একটা ডিস্ট্রিক্ট আমি প্রথম বাইরে যখো দূরে যখন কোথাও বেড়াতে যাই সেটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যায় যখন যাই হাওড়া থেকে আমি হাওড়ার থেকে ধরি পুরীর প্যাসেঞ্জার মানে অনুভূতিটা ছিল একটু আলাদা ফার্স্ট টাইম একা যাচ্ছি কোথাও বাইরে রাত্রি এগারোটায় ট্রেন ট্রেনে উঠলাম অচেনা সবাই তার পরে ট্রেনের ভিতরে পরিচয় হলো একটা বন্ধু তাকেও জিজ্ঞেস করলাম কোথায় যাবে মানে সে উড়িষ্যার ডিস্ট্রিক্টের ভিতরে ঢুকবে কিন্তু অন্য স্টেশন হঠাৎ করে একটা বন্ধুকে খুব মানে নিজের খুব ভালো লাগল যে এক একটা মানুষ যা একটা মানে যাচ্ছে আর বাড়ি থেকে মু মানে মুহূর্তে সবসময় ফোন আসছে মা বাবার যে কী জানি প্রথম যাচ্ছে বাইরে আর মানে সারা রাতটা মানে মানে অনেকে দেখছি ভালো ঘুমিয়ে দিব্যি ঘুমিয়ে আছে নিজের জিনিস নিয়ে ব্যাস আর আমি দেখছি যে আমি সারা রাত বসে বসে আজকে মানে বাইরের পরিবেশটা বাইরে একটা মানে একটা ডিস্ট্রিক্ট থেকে অন্য একটা ডিস্ট্রিক্ট একটা জেলা থেকে একটা জেলায় যাচ্ছি তো সেখান থেকে মানে মানে রাজ্যটাও মানে ওয়েস্ট বেঙ্গল থেকে এবার উড়িষ্যা তো সেখানে যখন ঢুকছি তখন মানে সেখানকার পরিবেশ সেখানকার দিকে পাহাড় দিকে মানে মানে এতো সুন্দর খুব সুন্দর একটা জায়গা তো ট্র্যাক ট্র্যাকগুলো লাইন ক্রসিংয়ে মানে লোকাল ট্রেন তো খুবই নর্মাল মানে স্বাভাবিক স্লো গতিতে কিন্তু মেইলটা হলো এত স্পিডে ক্রস করছে তো সে মানে ধারণার বাইরে এবার আমি রিজার্ভেশনটা অবশ্য যাইনি নর্মালই গিয়েছিলাম দেখলাম বাইরের মানে বাইরের পরিবেশটা দেখ মানে অনুভূতিটা গেটের মুখে এসে দেখে মানে খুব সুন্দর লাগল তো রিজার্ভেশন সিটে কতটা কী হয় জানি না এবার এখানে ইঞ্জিনের শব্দ বলতে এটা তো সামনে একটাই ইঞ্জিন মানে ইলেকট্রিক ইঞ্জিন তখন ছিল মানে ডিজেল চালিত ইঞ্জিন ডিজেল ইঞ্জিনে গাড়ি চলছে সেটা মানে ইঞ্জিন পিছন দিকে আমরা আছি তো বুঝতেই পারছি না যে ইঞ্জিন চলছে মানে এত সুন্দর একটা ট্রেনের এটাই এটাই আমার ফার্স্ট টাইম আমার ট্রেনে চড়ার অনুভূতি যেটা